আমি একটা রেস্তোরাঁতে খাবার অর্ডার করেছিলাম রেস্তোরাঁর নাম দাদাভাই রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতে আমি এমন কিছু খাওয়ার অর্ডার করেছিলাম যাতে স্যালাড শট লাগবে যেমন চাউমিন চিকেন পকোড়া এগ রোল এই সমস্ত খাবার অর্ডার করেছিলাম কিন্তু তার সাথে আরও কিছু জিনিস আমি যোগ করতে চাইছিলাম বা মেশাতে চাইছিলাম সেইগুলো আমি রেস্তোরাঁকে ফোন করে জানতে চেয়েছিলাম সেগুলা কি তার রেস্তোরাঁতে পাওয়া যাবে এবং সেগুলি হলো যেমন স্যালোড সস এবং টপিং এরকম নানান ধরনের জিনিস আমি তাকে মেশানোর জন্য আমি দোকানে গিয়ে বা রেস্তোরাঁর যে অর্ডার ডেলিভারি দেবে তাকে আমি মোবাইল ফোনে আমি যোগাযোগ করে তার কাছে সব জানতে চেয়েছি তিনি বললেন হ্যাঁ এগুলো মেশানো যেতে পারে এবং সে এগুলি আমাদের এই রেস্তোরাঁতেই পাওয়া যাবে সেই জন্য আমি সেই ডেলিভারি বয়কে বলেছিলাম যেন সেগুলো খুব শীঘ্রই অর্ডারের সাথে আমাকে যেন প্যাকিং করে দেয় বা সংরক্ষিত করে দেয় যাতে আমি সেটা খুব ভালোভাবে মিশিয়ে খেতে পারি এবং চাটনি জাতীয় জিনিস যেগুলো সস সেগুলো মেশালে সে স্বাদটা একটু অন্য রকম আসে এবং আরও ভালো আসে চাউমিনে সস না মেশালে চাউমিন খেতে ভালো লাগে না সেই জন্যই আমি সেই রেস্তোরাঁতে অনুগ্রহ করে বলেছিলাম যে এইগুলো যাতে মেশানোর জন্য এইগুলো যাতে অর্ডারের সাতে আমাকে প্যাকিং করে পাঠিয়ে দেয় এবং যে টাইমের মধ্যে বলেছিলাম সে টাইমের মধ্যে যেন খুব শীগ্রই পৌঁছে যায় আমি রেস্তোরাঁকে এটা বলেছিলাম অবশ্যই রেস্তোরাঁ যেন এটা আমার কাছে পৌঁছে দিতে পারে বা পৌঁছে দেয় এটাই রেস্তোরাঁর কাছে আমার চাওয়া